আমি মনে করি যে যে সমস্ত শিক্ষার্থী স্কুলে পড়ার পর উচ্চশিক্ষার জন্য অথবা পারিবারিক ব্যবসা চালিয়ে যায় তাদের এলাকায় চাকরি করতে চায় হ্যাঁ তো যেটা ব্যাপার সেটা হলো যে যেই সমস্ত ভালো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য এখানে গ্রামে বা শহরে এ তো অনেক দূর তাকে পড়তে যেতে হয় উচ্চশিক্ষার জন্য তাকে অনেক দূর বাইরে যেতে হয় বাইরে দেশে ভারত ছাড়িয়ে যেতে হয় কখনো কখনো ভারত ছাড়িয়ে যেতে হয় এ ভারতে যে শিক্ষা ব্যবস্থা মানুষের যে শিক্ষা ব্যবস্থা তা অতোটা পরিকাঠামো সরকার আস্তে আস্তে পরিকাঠামো গড়ে তুলছেন যে শিক্ষা সবার শিক্ষা সবার অভিযান যে শিক্ষাটা বাধ্যতামূলক তা করতেই হবে শিক্ষা আপনাকে করতেই হবে তো আমার যেটা ব্যক্তিগত মতামত অবশ্যই সে যতো দূর পড়তে চায় তাকে বিনামূল্যে উচ্চশিক্ষায় শিক্ষিত করা হোক এবং যে ভারতবর্ষে বা ভারতে যেটা সব থেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে চাকরি তাই এলাকায় চাকরি তো দূরের কথা এতো চাকরি তো দূরের কথা কোনো এলাকাতেই সে চাকরি পাচ্ছে না উচ্চশিক্ষাতে অনেক শিক্ষিত বেকার বসে আছে আর যারা ব্যবসা চালিয়ে যেতে চায় অবশ্যই তাদের বলবো তারা ব্যবসা চালিয়ে যাক এখন চাকরির ক্ষেত্রে ব্যবসায় চা সবাই যদি চাকরিদার ব্যবসা কে করবে ব্যবসার মতো কা যে চাকরি যে ব্যবসায় সুবিধে অনেক আছে ব্যবসাতে আপনি প্রফিট যদি ভালো হয় তাতে ব্যবসাতে ব্যবসা হবে ব্যবসা সেই জন্যই হচ্ছে ব্যবসা আপনি চাইলে ব্যবসা ভালো করে আরও বাড়াতে পারেন ভালো ডিগ্রি নিয়ে আসে কারণ এতে পড়াশোনা করলে তাতে তাহলে কী হবে আপনার শিক্ষাগত যোগ্যতা বাড়বে সেক্ষেত্রে আপনার মানুষের সাথে পরিচিতি বাড়বে সেক্ষেত্রে আপনার ব্যবসাও খুব ভালো চলবে আপনি চাইলে ব্যবসাও করতে পারেন